আমি ক্যামেরা দিয়ে যেই সমস্ত ছবিগুলি তুলে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রকৃতির ছবি বিভিন্ন রকম গাছপালা পশু পাখি ঝরনা পাহাড় পর্বত এই সমস্তই ক্যামেরাবন্দি করে থাকি এছাড়া যেসমস্ত ছবি ক্যামেরাবন্দি করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন রকমের অনুষ্ঠানের ছবি যেমন বিয়েবাড়ি অন্নপ্রাশন ভোজনবাড়ি বা একে অপরের সঙ্গে পিকনিকের বিভিন্ন রকম পিকনিকের ছবি এবং বিভিন্ন পর্যটনস্থলে ঘুরতে যেয়ে একসঙ্গে গেট টুগেদারের বিভিন্ন রকমের ছবি আমি ক্যামেরাবন্দি করে থাকি এবং এই ক্যামেরাবন্দি করার পিছনে যেই সমস্ত কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আমার প্রকৃতি ভালো লাগে এবং প্রকৃতির যে সমস্ত গাছপালা পশু পাখি সমস্ত কিছুই আমার ভালো লাগে এবং এটি আমার ক্যামেরাবন্দি করলে আমি যথেষ্ট আনন্দ অনুভব করি এবং আমার খুব ভালো লাগে এবং একটু পছন্দের বিষয় সেই জন্য এই সমস্ত কিছু আমি ক্যামেরাবন্দি করে থাকি আর এছাড়া যে সমস্ত অনুষ্ঠানের বিভিন্ন ছবি বা একত্রিতে সকলে মিলে পিকনিকের ছবি এই সমস্ত কিছু এ দৃশ্য ক্যামেরাবন্দি করে থাকি এর উল্লেখযোগ্য কারণ এগুলি আমার স্মৃতিতে থাকে এবং এটি যখন আমি এগুলি ছবিগুলি বা এগুলি আমি পুনরায় দেখি তখন আমার সেই পুরনো সেই দিনের সমস্ত স্মৃতির কথা মনে আসে এবং বিভিন্ন স্মৃতিচারণে করি এবং এটি আমার খুব পছন্দের জিনিস এই জন্য আমি এই ধরনের সমস্ত কিছু ছবি তুলে থাকি